পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসা চ্যালেঞ্জগুলি মূলধন যেখানে সেখানে ব্যবসা গড়ে ওঠাতে পারে না কারণ যেখানে সেখানে ব্যবসা শুরু করা হলে হলে সেখানে জলবন্দর বিমানবন্দর ভালো সড়কপথ দরকার ভালো মানের কাঁচামাল ব্যবসার সামগ্রী দরকার খদ্দের দরকার জায়গা দরকার যেখানে দোকান খোলা হবে তার কাছাকাছি ডেলিভারি দোকানও দরকার ধরো আমি এক জায়গা থেকে মাল আনব কিন্তু কাছাকাছি কোনো ভালো মাল আদান প্রদানের দোকান নেই তখন কী হবে এই জন্য যেখানে সেখানে বা ব্যবসা শুরু করা যায় না ব্যাংকের প্রয়োজন টাকা তোলার জন্য যেমন কৃষ্ণনগর তাদের হাতের বিভিন্ন মাটির কাজের জন্য বিখ্যাত তাদের সাংস্কৃতিক উন্নয়নের অবদান রেখে দুর্গাপুরের কাঁচামালে বক্সাইড বিভিন্ন তীর্থস্থানের ব্যবস্থার জন্য বিখ্যাত এই এক কোম্পানির সাথে অন্যান্য কোম্পানির সহযোগিতা করাও দরকার যেমন পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসা দাঁড় করাতে গেলে যেখানে সেখানে দাঁড় করানো যাবে না তার জন্য জলবন্দর বিমানবন্দর ভালো সড়কপথ দরকার ভালো মানের কাঁচামালও দরকার ভালো মান কাঁচামাল আনার জন্য জায়গাও দরকার যেমন ধরো আমি এক জায়গা থেকে মাল আনব কিন্তু কাছাকাছি কোনো ভালো মাল আদান প্রদান করার জায়গা নেই তখন কাঁচামালগুলি কী হবে তাই যেমন ব্যাংকের ব্যাংকের প্রয়োজন টাকা আনার জন্য তেমনই জায়গারও দরকার পশ্চিমবঙ্গের জন্য